আমি কল্পনা চাওলার কথা শুনেছি তিনি ভারতীয় একজন মহিলা যিনি মহাকাশে গিয়েছেন এবং শুধুমাত্র তিনি নয় এবং আরো একটি আরো একজনের কথা আমি শুনেছি রাকেশ শর্মা সম্পর্কেও আমি শুনেছি যে তিনিও মহাকাশে গিয়েছেন এবং আমাদের এই ভারতকে অনেক বেশি গর্বিত করেছেন আমাদের ভারতের সেই সমস্ত লোকজনকে যে ভারতবাসীই রয়েছি আমরা তাদেরকে অনেক গর্বিত করেছে এবং আমি এই বিষয়ে আমার বইয়ে পড়েছিলাম এবং সুনিতা উইলিয়ামস এরও কথা আমি শুনেছি এবং তার বিষয়ে আমি অনেক বেশি শুনেছি এবং কল্পনা এবং রাকেশ শর্মার বিষয়ে আমি আজকে কিছু বিষয়ে বলতে চাই তাদের জীবনে যে জীবনের কথা যে আমি তাদের বিষয়ে আমি ইতিহাস যখন আমি পড়ছিলাম সেই সময়ে আমি পড়েছি এবং এবং আমাদের যে ছোটোদের জেনারেশান তারাও এখনো পড়ছে যে কতো তাদের আগ্রহ এবং তাদের জীবনে কতো ইয়ে ছিলো যে যার দ্বারা তাদের মধ্যে দেখে যাচ্ছিলো যে তাদের মধ্যে না পারার কিছু নয় যে হ্যাঁ মেয়ে হয়েও সে অনেক কিছু করতে পারবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস